আমাদের ঝাড়গ্রাম জেলার পাশাপাশি কিছু গ্রামে বৃদ্ধাশ্রম শিশু যত্ন কেন্দ্র ফস্টার হোম আছে এবং এ আমাদের গ্রামে বা আমাদের পাশের পাড়াগুলির মধ্যে সেখানের বৃদ্ধ বয়স্ক মহিলা ও পুরুষদের তাদের নিজেস্ব অধিকার বঞ্চিত করে তাদেরকে বৃদ্ধাশ্রমে স পাঠিয়ে দেওয়া হয় এবং শিশু যত্ন কেন্দ্রও রয়েছে সেখানে যে অজাতশো অজাত শিশুদের সেখানকে শিশু যত্নে কেন্দ্রে সেখানে ভর্তি করে দেওয়া হয়